উভয়ের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা করার জন্য যেটা আমি করি সেটা হলো প্রচুর পরিমাণে জল আনা হয় বোতলে বোতলে যাতে কোনো অসুবিধা না হয় মানুষের জল খাওয়ার আর বিবাহের যেসব খাবার খাদ্য জল রান্নার জন্য ব্যবহার করা হয় সেসব জলও ভালোভাবে ভালো জায়গা থেকে আনা হয় জললের কোনো না কোনো সমস্যা মানুষের ভালো জলে রান্না যে রান্নাটাও খেতে সুস্বাদু হয় মানুষের অনেক ভালোও লাগে জল জল যেভাবে আনা হয় সেটা অনেক ভালো জায়গা থেকে পরিষ্কার জল আনা হয় যাতে মানুষের কোনো অসুবিধা না হয়